পুরুলিয়া জেলার পরিবহন বিকল্পগুলির মধ্যে হল রেলপথ সড়কপথ এছাড়াও আছে বেশ কিছু জনপরিবহন যেমন অটো রিকশা এগুলি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ই বটে দূরত্ব অনুযায়ী এখানে ভাড়া নির্ধারিত হয় সেই জন্য সেটা নির্ভর করে দূরত্বের উপর